ভারতের যোগব্যায়ামে নানা জনপ্রিয় গুরু রয়েছে যারা কোনো নিউজ চ্যানেল বা ইউটিউবে ভিডিওর মাধ্যমে বা সকালবেলা ক্লাসের মাধ্যমে এক ফাঁকা মাঠে গাছের নিচে যোগা শেখায় বা যোগব্যায়াম শেখায় যোগব্যায়ামে ভারতের জনপ্রিয় গুরু হলেন অনেক তার মধ্যে একজন হলেন বাবা রামদেব যিনি যোগব্যায়াম শেখান যোগব্যায়ামের বিভিন্ন ভাগ আছে প্রতিদিন প্রত্যেকটা ভাগের যোগব্যায়াম শেখানো হয় যোগব্যায়ামের ফলে শরীর এবং মন ভালো থাকে যোগব্যায়ামে মানসিক শান্তি হয় যোগব্যায়াম নানা দিক থেকে মানুষকে অনুপ্রাণিত করে যোগব্যায়ামের ফলে টেনশন মুক্ত হয় তাছাড়াও মানসিক শান্তি একটা আসে মনের মধ্যে অস্থিরতা ভাবটা থাকে না যোগব্যায়ামের ফলে শারীরিক নানা পরিবর্তন হয় যোগব্যায়াম করা অত্যন্ত জরুরী যোগব্যায়ামের ফলে বিভিন্ন রোগ জ্বালা যেগুলো প্রায় সময়ই মানুষের হয়ে থাকে সেইগুলো থেকে কিছুটা রেহাই পাওয়া যায় যোগব্যায়াম করা অত্যন্ত জরুরি এবং যোগব্যায়াম আমাকে প্রচুর পরিমাণ অনুপ্রাণিত করে